হ্যাঁ হ্যালো বলুন আচ্ছা হ্যাঁ ম্যাডাম কী পত্রিকা নেন বলুন আচ্ছা আচ্ছা বুঝলাম হুম সংগীতা দেবী বলছেন তো আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন না কী সেই সমস্যা হয়েচে আচ্ছা আপনি কী তাহলে মাসিক একেবারে দেবেন না আপনি দৈনিকে টাকা দেবেন আচ্ছা তাহলে তিনটে পেপারেরই ওই পাঁচ টাকা করে পো পনেরো টাকা তালে মাসে ওই সাড়ে চারশো টাকা পড়বে

হ্যাঁ হ্যাঁ সে অসুবিধা নেই আপনি তো মাসিক দিতেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা হবে না ওই যেরম দিতেন ওরমই দেবেন আর আপনি আনন্দবাজার পত্রিকার সাথে আপনি আরও দুটো মাসিক প পত্রিকা বের হয় সরি পাক্ষিক পত্রিকা তো আপনি ওগুলো কী নেবেন না ওগুলো বন্ধ করে দেবো

ঠিক আছে অসুবিধা হবে না আমি যে দিন থাকবো বা যদি অন্য কেউও দিতে যায় আমি জানিয়ে দেবো যে আপনার বাড়ি থেকে যেন শুরু করে প্রথমে আপনাকেই দিয়ে দেবে অসুবিধা হবে না ম্যাডাম ঠিক আছে ঠিক আছে রাখছি ম্যাডাম হুম